আমার একদিনের খাদ্য তালিকার মধ্যে যে যে খাবারগুলো থাকে তা হলো সকালে ব্রেকফাস্টের সময় থাকে কিছু ফল যে ফল খেলে তার মধ্যে ফলের মধ্যে থাকে দুটো কলা একটি ডিম এবং আরও কিছু কিছু ফল থাকে কোনদিন লেবুর জল থাকে জুসের মধ্যে এবারে কলা বা ডিম এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এই খাবার খেলে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য ভালো হয় ব্রেকফাস্টের পরে থাকে হালকা টিফিন টিফিনের মধ্যে থাকে মুড়ি এবং মুড়ির সাথে কিছু বিট গাজর এবং তাছাড়া শশা যে সমস্ত সবজি খেলে শরীর হেলথ থাকে সে সমস্ত খাবার থাকে তাছাড়া দুপুরে থাকে ভাত এবং ভাতের মধ্যে প্রচুর পরিমাণে সবজি থাকে এবং সবজি যে সবজি ফাইবার ফাইবার যে সবজিতে ফাইবার রয়েছে এবং সবজির পরে সবজি ও ভাত থাকে এবং ভাতের পরে দুটো ফল থাকে তার মধ্যে আপেল থাকে ও আপেল ছাড়াও ন্যাসপাতিও মাঝেমধ্যে থাকে এবং তারপরে বিকেলে থাকে এক গ্লাস দুধ এবং তারপর সন্ধ্যেয় হালকা করে টিফিন থাকে এবং টিফিনের তালিকাটাও একটু অন্যরকম এবং ভালো থাকে তার মধ্যে একটুআধটু ফাস্টফুডও থাকে এবং রাত্রে রাত্রে রাত্রের তালিকার মধ্যে থাকে দুটো রুটি এবং এই এবং সবজির মধ্যে ভালো মানের সবজিটাই খাওয়ার চেষ্টা করি যেটা টাটকা এবং এবং কিছু সবজি চাষ করি এবং সেই চাষের সবজি নিজের সবজির বাগান আছে সেই সবজি খাই এবং চালের মধ্যে থাকে যে এখন সরকারের রেশনের চাল সেটা তো খারাপ নয় সেটা যথেষ্ট পরিমাণে ভালো সেই চাল থাকে খ্যাদের তালিকার মধ্যে এবং অন্যান্য শস্য খাবারের মধ্যে যেমন গম থাকে গমের মধ্যে থেকেই আটা ভাঙানো হয় এবং গম চাষটা সম্পূর্ণ আমাদের আমাদের নিজেদের হাতে এবং আমরা গম চাষ করি এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিভন্ন এলাকায় প্রায় গমের চাষও এখন খুব খুব বেড়ে গেছে এবং তাছাড়াও হালকা টিফিনের মধ্যে কিছু বাদাম থাকে বাদাম চাষও এখানে হয় এবং এই সমস্ত খাবার খেয়ে দেখি তাতে আমার স্বাস্থ্যের স্বাস্থ্য যথেষ্ট উন্নতি এবং স্বাস্থ্যের দিকটাও যথেষ্ট ভালো পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে